আমি একবার গ্রামে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো মামাদের বাড়িটা ছিল দোতলা তো সেই চিলেকোঠা ঘরে একটা শুনেছি যে ওখানে নাকি পেঁচা থাকে তারা বাসা বাঁধে রাত্রে আসে আমার খুব মানে আমরা যেতে পারতাম না চিলেকোঠাতে এত দুর্গন্ধও বেরোতো কী এইরকমভাবে জিজ্ঞাসা করতে বললো যে ওখানে প্যাঁচা আসে রাত্রিবেলায় করে আসে তো সেই প্যাঁচা দেখার অভিজ্ঞতাও আমার আছে গিয়েছিলাম তো রাত্রেবেলায় প্যাঁচার চোখ জ্বলে আমি শুনেছিলাম গল্পে কিন্তু সামনাসামনি দেখেছিলাম যে চোখগুলো জলে আর ওরা বেশ কি সুন্দর মুখটা ঘাটটা নাড়িয়ে নাড়িয়ে এরকম করেো করে বেশ সুন্দর করে দেখে এরকম করেো করে ভয়ও লাগছিলো কিন্তু প্যাঁচা দেখতে তো খুবই সুন্দর সেই দেখার অভিজ্ঞতাটা ভালো বেশ মনে গেঁথে আছে ভালো লেগেছিলো